হ্যালো সুইগি থেকে বলছেন তো হ্যাঁ আসলে একটু আগেই আমি একটা অর্ডার দিয়েছিলাম ওটা চিজ পিজ্জা ছিল তো সন্ধে আটটায় ওটা আমার অর্ডার দেওয়া ছিল তো সন্ধে আটটায় আমি বাড়ি থাকছি না সেই জন্য ওটা আমি কিন্তু ক্যান্সেল করে দিয়েছি তো আমি ওটা ক্যান্সেল করার পর আমি দেখছি যে আমার টাকাটা এখনো কিন্তু রিফান্ড হয়নি হ্যাঁ তো কেন এখনো রিফান্ড হয়নি সেটা আমি বুঝতে পারছি না আসলে আমি তো এক্ষুনি আবার একটা অর্ডার দেব কারণ আমি যেখানে এসেছি আমি অ্যাড্রেসটা একটু চেঞ্জ করে আবার একটা অর্ডার দিতে চাই কিন্তু না আমি ওই টাকাটা পাচ্ছি না একটু আপনি প্লিজ হেল্প করে দেবেন টাকাটা যদি একটু তাড়াতাড়ি আসে আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে এতক্ষণ টাকাটা কেন আসছে না আসলে সন্ধে আটটায় আমি থাকব না সেই জন্য আমি অর্ডারটা ক্যান্সেল করছি হ্যাঁ তো আমি টাকাটা কেন পাচ্ছি না এখনো টাকাটা পেলে কিন্তু আমি আর একবার অর্ডার করব এরকম নয় যে টাকাটা আপনি কালকে আমাকে দেবেন আমি কিন্তু টাকাটা এক্ষুনি রিফান্ড চাই কারণ ওটা অনেকক্ষণ হয়ে গিয়েছে টাকাটা আমি রিফান্ড পাইনি টাকা টাকাটা কিন্তু আমার এখনই দরকার হ্যাঁ আপনি একটু তাড়াতাড়ি ওটা আমাকে মানে রিফান্ড করে দিন কারণ ওটা রিফান্ড না হওয়া পর্যন্ত আমি নেক্সট আর একটা অর্ডার করতে পারছি না আর আমার কাছে এখন কোনো টাকা নেই তো ওই টাকাটা আমার খুব দরকার আর ওটা অনেকটা টাকা ছিল তো যেটা আমি অর্ডার করে ফেলেছিলাম আর আর আগে থেকে আমি ওটা দিয়েও ফেলেছি টাকাটা তো ওটা আমি রিফান্ড পাচ্ছি না আর অর্ডারটা ক্যান্সেল করেছি অনেকক্ষণ হয়ে গিয়েছে কিন্তু এখনো কোনো রিফান্ড আসছে না আমি বুঝতে পারছি না কেন রিফান্ড হচ্ছে না তো একটু আপনি ওটা তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করুন নাহলে কিন্তু আমার খুব প্রবলেম হচ্ছে হ্যাঁ আপনি একটু রিফান্ড করে দিন প্লিজ কারণ সন্ধে আটটা হয়ে গিয়েছে আমি ওটা ক্যান্সেল করেছি প্রায় দু ঘণ্টা আগে এখনো কোনো রিফান্ড আসেনি তো আপনি একটু চেষ্টা করুন তাড়াতাড়ি যাতে ওটা রিফান্ড হয়ে যায় আমি বুঝতে পারছি না কেন এখনো রিফান্ড হচ্ছে না আপনি কি কোনো প্রসেস আছে মানে যেটা আমি করিনি বা সেটা করলে হয়তো টাকাটা রিফান্ড হবে হয়তো আমি কোনো ভুল করেছি কারণ হয়তো আমি ফার্স্ট টাইম অর্ডার করেছি তো অতটা কিছু বুঝতে পারছি না তো ওটা রিফান্ড হতে হবে আমি কী কী করতে হবে আমাকে বলুন আমি করে নিচ্ছি কিন্তু আমি টাকাটা রিফান্ড চাই অনেকক্ষণ হয়ে গিয়েছে টাকাটা কিন্তু রিফান্ড আসছে না মানে টাকাটা রিফান্ড না হওয়ার কারণটা কী সেটাই আমি জানতে চাইছি আমার কি কোনো মিসটেক হয়েছে বা আপনার কি কোনো প্রবলেম হচ্ছে টাকাটা রিফান্ড করতে বা আপনি কি রিফান্ড করেছেন আসছে না সেরকম কিছু কী হয়েছে আপনি একটু বলতে পারেন আমাকে আমি অনেকক্ষণ থেকে আপনাকে ফোন করছিলাম কিন্তু আপনার ফোনটা লাগছে না আমি একটু টেনশনে পড়ে গিয়েছি টাকাটা আমার তো রিফান্ড চাই এক্ষুনিই চাই এমনটা নয় যে ওটা পরে হলে আমার হবে আর যেহেতু আমি খাবারটা অর্ডার দিয়েছিলাম ওই অ্যাড্রেসে আমি ওটা এখন নিচ্ছি না কিন্তু আমি আবার খাবারটা অর্ডার দেব ওটা অন্য অ্যাড্রেসে তো সেজন্য আমার টাকাটা দরকার আর আমার অনলাইনে সেরকম কোনো এখন ক্যাশ তো আমার কাছে অ্যাভেলেবল নেই সেই জন্য আমি চাইছিলাম যে ওই টাকাটা এলে আমি আর একটা অর্ডার দিতে পারি কিন্তু বুঝতে পারছি না কেন এখনো আপনাদের ওখান থেকে রিফান্ড আসছে না সুইগির মতো এত একটা ভালো জায়গায় এরকম তো হওয়ার কথা না এতক্ষণ হয়ে গিয়েছে আমি ক্যান্সেল করেছি কিন্তু রিফান্ড আমি কিছুই পাচ্ছি না তো একটু ওটা দেখুন